আমরা বাঙালি আমাদের বাংলা ভাষা সবসময় মাতৃভাষা হয়েই পরিচিত কারণ বাংলা আমাদের ভাষা কেউ আর এখন কথা বলছে না সবাই হিন্দি যে যেমন ভাষায় কথা বলছে কিন্তু বাংলা ভাষাকে ধরে রাখতে হবে সবাই মিলে বাংলা কথা বলতে হবে যেমন আগে আমাদের নজরুল গীতি পালন করা হতো এই নজরুল গীতি পালন করা হতো এবং রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্র নৃত্য পালন করা হতো সেই সব আর এখন হয় না কারণ মানুষ এখন যে যার মতো সে তার ভাষা নিয়ে ব্যস্ত তাই বাংলাকে ধরে রাখার জন্যে আমাদের নজরুলগীতির মতন অনুষ্ঠান পরিচালনা করতে হবে রবীন্দ্র সঙ্গীতের মতোন গান বাজনা করতে হবে এবং সেই সব পরিচালনা করতে হবে সবাই মিলে জোট বেঁধে এই সব আলোচনা করে রবীন্দ্র মুক্ত জয়ন্তী উৎসব এই সব পালন করতে হবে যাতে বাংলা ভাষাকে আমরা ধরে রাখতে পারি বাংলা ভাষা হলো আমাদের সব থেকে প্রিয় ভাষা তাই আমরা হারাতে চাই না